বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দল আছে যেমন বর্তমান ব্যা পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে টি এম সির সরকার আর বিরোধী দল হচ্ছে বি জে পি কংগ্রেস সি পি এম আই এস এ এরকম অনেক বিরোধী দল আছে সেখানটায় পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় যে কাজ সঠিকভাবে হলে সব দল সমর্থন করছে আর কোথাও যদি মত বিরোধ হয় মানে কাজ সঠিক হচ্ছে না সেখানে মত বিরোধ হচ্ছে সেটা তো আছেই পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে খুব ভালো কাজ করছে সেখানটায় কোনো সমস্যা সেইভাবে হচ্ছে না কিন্তু কোনো কোনো কাজ করতে গেলে সঠিক হয় না ভুল হয় সেই কারণে বিরোধী দল যারা আছে তারা তারা সেটা নিয়ে আপত্তি করে বা বিরোধিতা করে সেখানটায় বিরোধীদেরও একটা জায়গা আছে সরকার বিরোধীদের একটা সমান গুরুত্ব দিয়ে দেখে যদি এটা কোনো ভুল কাজ হচ্ছে সেই ভুল কাজটাকে সঠিক করার জন্যে সরকার সেই মনোভাব নিয়েই কাজ করছে যারা বিরোধীরা যদি কোনো সঠিক দিশা দেখায় যে এই কাজটা করলে ভালো হবে বিরোধীরা যেটা সুপরামর্শ দেয় সরকার সেইটা মাথায় রেখে সেটা ভালো কাজ যাতে সরকার হয় বা করতে পারে সেটা সরকার সব রকমভাবেই সুচিন্তাভাবনা নিয়েই সরকার কাজ করছে সরকার এখন বর্তমানে সব রকমভাবেই ভালো কাজ করছে কোনো ও বিরোধীদের নিয়ে কোনো সমস্যা নেই সেই টুকুনি